ঝাড়গ্রাম জেলায় কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা পর্যটন আকর্ষণ কী কী ঝাড়গ্রাম জেলায় অনেক কিছু আছে যেমন পাহাড় কিংবা কোনো মন্দির সেখানে বেড়াতে যাওয়ার আর অনেক কিছু জিনিস আছে দেখার মতো যা আমাদেরকে আকর্ষণ করে তোলে এবং পরেরবার যাওয়ার জন্য উত্তেজিত করে তোলে মন স্থির থাকে না এই স্থানগুলিকে কোন কোন জিনিস দর্শনার্থীদের কাছে তাৎপর্যপূর্ণ বা আকর্ষণীয় করে তোলে এগুলো ওই মন্দিরের যে ঠাকুর দেবতা এবং সেখানের যে দৃশ্য গাছপালা এবং অং যেখানে বেড়াতে যায় আমাদের এখানের থেকে যেখানে বেড়াতে যায় সেখানে অনেকটাই আলাদা খুব সুন্দর দেখতে লাগে পাহাড় পর্বত খুবই সুন্দর জল সবই আলাদা তাই সেগুলো আমাদেরকে নতুন নতুন জিনিস দেখি বলে সেখানে তাই আমাদের মনকে আকর্ষণ করে তোলে এবং আকর্ষিত হয়ে ওঠে আমাদের মন ল্যান্ডমার্ক পর্যটন আকর্ষণ ইতিহাস ও সংস্কৃতি এবং সাংস্কৃতিক সেখানে মানুষজনে এমন ব্যবহার করে আমাদের এখান থেকে আমাদের এখানের থেকে অনেকটাই আলাদা তাই আমরা যত নতুন নতুন জিনিস দেখি না কেন ততই আমাদের মন উত্তেজিত হয়ে ওঠে সেখানে বারবার যাওয়ার জন্য